পশ্চিমবঙ্গের প্রধান প্রযুক্তি সংস্থাগুলি স্টার্ট আপ যেগুলি বৃদ্ধি বর্তমানে চলে যাচ্ছে সেগুলির বিশ্বব্যাপী রয়েছে অনেক অ্যাপস ট্রেডিং টাইপের যেগুলি এখন বর্তমানে পুরো বিশ্বে ছড়িয়ে রয়েছে ট্রেডিংসের জন্য অনেক ধরনের অ্যাপ্লিকেশন এখন প্লে স্টোর অ্যাপ স্টোর এসব জায়গায় পাওয়া যাচ্ছে এবং প্রযুক্তি উন্নত হয়ে গিয়েছে বলে আরও খুব সহজেই পাওয়া যাচ্ছে ইন্টারনেট আছে পুট করে ডাউনলোডও বসিয়ে দিল ডাউনলোড হয়ে গেল এবং স্থায়ী বলতে স্থায়ীতে অনেক কিছু রয়েছে স্থায়ী যেমন ডেটা এন্ট্রি এসব কাজগুলো রয়েছে স্থায়ীরা খুব ভালো দেয় এবং বহুজাতিক বা আদিবাসী বলতে আদিবাসী বলতে সেরকম তো মনে পড়ছে না যে এগুলো আদিকাল থেকে চলে আসছে যেমন কীভাবে ইন্টারনেটকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে হবে টু জি থেকে থ্রি জি থ্রি জি থেকে ফোর জি ফোর জি থেকে ফাইভ জি ফাইভ জি থেকে সিক্স জি এবং উন্নত মানের ট্র্যাক ট্র্যাককে কীভাবে জি পি এস বা এটা ওটার দ্বারা ট্র্যাক করা যেসব কাজগুলি এখন প্রযুক্তি এসে খুব একটা সহজ হয়ে গিয়েছে এবং স্থায়ী লোকের ক্ষেত্রে কে মাল সাপ্লাই করবে কোথায় বাড়ি এইসব কিছু টুক করে দেখে নিতে পারছে অনলাইনের মাধ্যমে এবং বিশ্বে অনেক ধরনের এখন ট্রেডিং অ্যাপস প্রচলিত রয়েছে যেসবগুলি মানুষ ব্যবহার করছে অনেক অ্যাপস গেম এসব কিছু রয়েছে যেগুলি মানুষ খে মানুষ খেলে অনেক মজা এবং অনুভূতি করছে ট্রেডিং করে পয়সা কামাচ্ছে আদিকাল থেকে গাড়ির ড্রাইভার এগুলো হওয়ার পরে যারা ড্রাইভারে মালিক রয়েছে তাদের অনেক শান্তি হয়েছে যে হ্যাঁ জি পি এসের মাধ্যমে তারা দেখতে পাচ্ছে গাড়িগুলো কোথায় আছে এখন অনেক রয়েছে